আমরা তো শহরের এলাকায় থাকি শহরের মানুষ আমরা সরকারি সুযোগ সুবিধা কী বা নেবো আমাদের তো ছোটোখাটো পুকুর থাকে বাড়িতে জাল থাকে মাছ ধরার জন্য ওটাই ব্যবহার যথেষ্ট হয়ে যায় সরকারের সুবিধা বলতে যেটা বুঝি গ্রামে এলাকায় তো প্রচুর সহযোগিতা পায় ওরা যেমন ওদের পুকুর থাকে ছোটো মাছ চারা মাছ ওদের দেয় চাষ করার জন্য এবং মিন দেয় কিন্তু সরকারের সুবিধা নিয়েও বা কী লাভ সরকার মমতা সরকার কত কিছু দিচ্ছে সহযোগিতার জন্য সহযোগিতা যেটুকু আসছে এখানে বড়ো বড়ো মাতা যারা আছে চেলা চামুন্ডা যারা সদস্য তারাই তো সব খেয়ে নিচ্ছে চাার আনা ভাগ মানুষের মধ্যে দিচ্ছে বিতরণ করছে তবুও যা চারা আনা পায় গ্রামের লোকেরা আর সেই চারা আনার বিনিময়ে আমাদের থেকে কত টাকা যে বেশি তুলে নেওয়া হয় যা সবজির উপরে যা তেলের উপরে আমরা তো গাড়ি ঘোড়া বাইরে বেড়োতে বের করতে গেলেই ভয় পাই তেলের যা দাম যা দাম বেড়েছে খাওয়ার তেল রান্নার তেল থেকে শুরু করে পেট্রোল ডিজেল এতো দাম বেড়েছে আমরা তো গাড়ি ঘোড়া বাইরে বের করতেই ভয় পাই একটা জিনিস সহযোগিতা করলে অন্য জিনিসের যা দাম এই সময় পটল যা দশ টাকা কেজি হয় টমেটো যা পচে যায় পাঁচ টাকা দশ টাকা কিলো সেই জিনিস একশো টাকা আশি টাকা একশো কুড়ি টাকা কিলো দামে আমাদের কিনে খেতে হচ্ছে সেই জায়গায় দেখতে গেলে সরকারের সহযোগিতা আমরা না পেলেই মনে হয় ভালো হতো আগের দিনগুলোয় আমরা সরকারের সহযোগিতা সুবিধা হয়তো পেতাম না কম আসতো আমরা জানতে পারতাম না কিন্তু আমরা সবজি খুব কম দামে খেতাম ভালো করে খেতে পারতাম দামেও অনেক কম পেতাম সবজি যেখানে কত সহজ দাম ছিল এখন সরকারি একটু সহযোগিতা করছে ওদিকে আমাদের ডবল দাম ধরে নিচ্ছে সেই জায়গা দেখতে গেলে আমাদের সরকারের কোনো সুবিধা না পেলেই মনে হয় ভালো হয় এটা আমার মনে হল